থালা বাসন ধুতে গেলে আমরা যেরকম সাবান বাসন ধোওয়ার সাবান বাজারে আজকাল পাওয়া তো যায়ই সেই বাসন ধোওয়ার সাবান দিয়ে আমরা থালা বাসনকে ভালোভাবে পরিষ্কার করি সেগুলো চকচক থাক চকচকে হয় কিন্তু তৈলাক্ত বাসনের ক্ষেত্রে সেটাতে কিন্তু চকচকে হয় না তার ক্ষেত্রে আমি কী করি সাবান গুঁড়ো নিই বালি নিই একটু কাঁচা বেসনও তার সাথে ব্যবহার করি সাবান গুঁড়ো বালি একটু কাঁচা বেসন যদি তার সাথে দিয়ে ব্যবহার করে বাসনটা মাজা যায় তাহলে কিন্তু ওই তৈলাক্ত বাসনটি এক নিমেষে তা সেটি চকচকে হয়ে যাবে একদম কাচের মতো মুখ সেটাতে কিন্তু দেখতে পাওয়া যায় সাবান গুঁড়ো তার সাথে একটু বালি তার সাথে একটু কাঁচা বেসনকে মাখিয়ে যদি আমি বাসনটা ধুতে পারি তাহলে কিন্তু খুব তৈলাক্ত বাসনের কিন্তু খুব ভালো আর সাধারণ বাসন তো আমি বাসন মাজার সাবান দিয়েই সেটিকে ধুয়ে পরিষ্কার করে রাখি